হ্যাঁ হ্যালো কে হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা কাইন্ডলি একটু জোরে বলবেন ঠিক শোনা যাচ্ছে না হ্যাঁ আমি ফুল বিক্রি করি হ্যাঁ দাদা বলুন হ্যাঁ হোম ডেলিভারিও করি আমার নিজস্ব দোকান আছে এখানে এসেও আপনি কিনে নিয়ে যেতে পারেন আমরা কি হোম ডেলিভারি করবো না আপনি আসবেন আচ্ছা হ্যাঁ কোনো ব্যাপার না বলুন কত কি রকম কি ফুল লাগবে একটু বলুন ওটা আপনার দুশো টাকা তিনশো টাকা এরকম পড়বে যেরকম নেবেন ছোটো ফুল বড়ো ফুল এরকম অনুযায়ী তো হলুদ গাঁদাও ওই রকমই পড়বে হ্যাঁ রজনীগন্ধাটা আছে ওটা একটু আর একটু কম দামের মধ্যে হয়ে যাবে দেড়শো টাকা দুশো টাকা এরকমের মধ্যে চলে আসবে

হ্যাঁ হ্যাঁ বড়ো হবে আপনি মাপটা দেখে নেবেন না এসে আর বলছি বড়ো ফুল না ছোটো ফুল না মাঝারি ফুল কিরকম নেবেন একটু বলুন বড়ো নেবেন আচ্ছা আপনি আসুন না দেখে করে দেবো জিনিসটা আপনি এতগুলো যখন নিচ্ছেন তখন দেখে তো একটু করতে হবে তাই না

আচ্ছা লুজ ফুলটা হ্যাঁ লুজ ফুলটা আপনি তো এতগুলো জিনিস নিচ্ছেন হরিনামের জন্য তো লুজ ফুলটা আমি এমনই আপনাকে দিয়ে দেবো কোন অসুবিধা নেই আপনি যেহেতু এতগুলো জিনিস নিচ্ছেন তো আপনি আসুন দেখে শুনে দাম করে দোবো আপনার পছন্দ হবে আশা করছি না এমনি আপনি দিতে পারেন গুগুল পেও আছে ফোন পেও আছে যেটাতে আপনার সুবিধা সেটাই করবেন হ্যাঁ না আপনি এখন তো সব জায়গায়েই এই জিনিসটা ইয়ে হয়ে গেছে আমার কাছেও আছে কোন অসুবিধা নেই আপনি চাইলে ফোন পে করে দিতে পারেন না হলে গুগুল পে করে দিতে পারেন না হলে ক্যাশেও দিতে পারেন যেটা আপনার সুবিধা আমরা সকালে দোকান সাতটা থেকে খুলি আচ্ছা আমি সকাল ওই সাতটা থেকে খুলি মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত থাকি বিকেলবেলাও পাঁচটা থেকে খুলি সাতটা আটটা পর্যন্ত থাকি আপনার ওই যখন সুবিধা হবে আপনি আসবেন আমরা দেখে করে আমি যদি নাও থাকি আমার কর্মচারীরা যারা আছে আমি বলে রাখবো তাদেরকে দেখে বলে দেবে কোন অসুবিধে নেই আচ্ছা ঠিক আছে হ্যাঁ